তুমি কোন খাবারটা খেতে ভালবাসো আর সেটা কি তুমি রান্না করতে পারো কীভাবে রান্না করো একটু বলো আমি রান্না করতে ভালোবাসি পটল পোস্ত আর এটা আমি খেতেও খুব ভালোবাসি সেটা রান্না করার পদ্ধতি হলো আগে তো আমরা পটলটাকে একটু ছুলে নিলাম দেন ওটাকে তাপরে একটু হাফ হাফ করে কেটে দিয়ে একটু তেলে গরম তেলের মধ্যে একটু ভেজে আলদা করে দিই তারপর আছে আমরা পিঁয়াজ কুঁচি হলো পেঁয়াজ কুঁচিটা একটু করে ভেজে নিই লাল করে তারপরে ওর মধ্যে মশলা দিলাম পেঁয়াজ পেঁয়াজ লঙ্কার পেস্ট হলো ওটা তার মধ্যে আবার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা একটুকে ওটাকে ভেজে তারপর ভা একটু কষা একটু মোটামুটি কষানো হয়ে গেলে তারপর ওতে পটল সেই আমাদের ভাঁজা পটলটা ওতেই দিয়ে দিই ভাঁজার পটলটা দিয়ে ওতে নুন দিয়ে দিই যাতে নুনটা ঢুকে যায় নালে লাস্টে নুন বেশ দেরি করে নুন দিলে আবার বেস্বাদ হয়ে যাবে নুনটা ঢুকতে চাইবে না বেস্বাদ লাগবে তারপর ওটাকে একটু ভালো করে নাড়ে চেড়ে তা একটু বেশ করে পোস্ত নিলাম পোস্ত দিয়ে এট্টু ভালো করে দ্যা ওটাকে মানে পিসে দিয়ে পোস্তটাকে ভালো করে অনেকটা ওতে লাস্টে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ওটাকে একটু সেদ্ধ করলাম যাতে পোস্তটাও কাঁচা কাঁচা না থাকুক আর আমাদের রান্নাটা ওটাও খুব সুস্বাদু হয়ে যাক ওটা তারপরে দেখি একটু দশ পনেরো দশ মিনিট সেদ্ধ করার পর নামিয়ে ওটাকে গরম গরম সার্ভ করি ভাত দিয়ে যে যদি কেউ রুটি দিয়ে খেতে ভালোবাসে বা কেউ ভাত দিয়ে খেতে ভালোবাসে খেলে অনেকই অপূর্ব সুস্বাদু টেস্ট হয়